বর্তমান সময়ে ছবি তোলার জন্য আমি কোনো ক্যামেরা ইউজ করি না ক্যামেরা ইউজ করি বলতে নিজের ফোনের ক্যামেরা ইউজ করি আগে যখন ছবি তোলার হতো তখন আমরা ডিএসএলআর ইউজ করতাম তার মধ্যে আমি সচরাচর দেখেছি ক্যানন নিকন এবং সোনির ক্যামেরা খুব নামকরা এবং ক্যামেরার মাধ্যমে আমরা দেখি যে লেন্স আছে লেন্সের ফলে ফর ছবিটা আছে ছবিটা একটি সুন্দর গুরুত্বপূর্ণ রূপ পাওয়া যায় তার পরে সেটিকে এডিট করে আরও সুন্দর করা যায় তা ছবি তোলার জন্য সচরাচর এই ক্যামেরাগুলিই ব্যবহার করা আমি দেখেছি আর ক্যামেরার জন্য যারা কম খরচায় চায় সেই ক্ষেত্রে হচ্ছে তারা ক্যানন বেশি নেওয়ার চেষ্টা করে আর যেদিকে যাদের কাছে পয়সা নিয়ে ভাবে আরও ভালো ক্যামেরা নেব তারা স বেশিরভাগ দেখি নিকনের ক্যামেরা ব্যবহার করে এই ক্যামেরায় লেন্সের প্রতি অনেক টাকাই খরচা হয় কিন্তু যারা বড় বড় ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারা তখন এরা ব দামি দামি ক্যামেরার প্রতি সম্প্র টাকা দিতে এবং পেশাগত যারা ক্যামেরার সাথে যুক্ত তারা তার পিছনে বহুত টাকা খরচা করেন